আপনি কে বলছেন প্রথম কথা আপনি তো বুঝতে পারছেন এখন পুজোর সময় এখন অনেক চাপ থাকে তবে হ্যাঁ চলে আসবে সপ্তাহ এক সপ্তাহর মধ্যে চলে আসবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কাটানো হয় ভালো ছিট আছে না প্রতিদিন আমি খুলতে পারি না আমার শনিবার করে বন্ধ রেখে দেই আমার সকাল থেকে রাত সন্ধেবেলা পাঁচটা অবধি খোলা থাকে জামা কাপড় আপনি যদি এমনি সিম্পিল অর্ডিনারি নিতে চান তাহলে বেশি না যদি ভালো দামে নিতে চান তাহলেও বেশি আপনার বেশি খরচ হবে না আপনি যেরকম চুড়িদার চুড়িদার অনুযায়ী দাম হবে হ্যাঁ হ্যাঁ আপনি ভালো আছেন তো আপনি আপনাকে তাহালে আমি সামনের ওই আজকে তো শনিবার সামনের হচ্ছে শনিবারের মধ্যে আমি আপনাকে দিয়ে দেবো আপনি চলে আসবেন আপনি একদম ফোন করেও আসতে পারেন আরও সুবিধা হয় তাহালে ওখানে কি বৃষ্টি টিষ্টি হচ্ছে আমাদের এখানে তো রোদ এখন জানি না পরে কী হবে এখন যা ওয়েদার আপনি ফোন করে আসবেন এখন রাখচি তাহলে